যদি আমরা চাষিবাসি নয় তবুও আমরা বাড়িতে গরু আছে সেই গরুর গোবর আমরা আমরা ঘুঁটে দিই আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় চাষিরা কী করে তাদের গোবর নিয়ে যেয়ে এক জায়গায় জড়ো করে রাখে তারপর তা একটু পচে গেলে তাতে জমিতে সার হিসাবে ব্যবহার করে যাতে খুব ফলন ভালো হয় চাষিদের তারপর যেকোনো পুজো আর্চার দিনে আমরা সেই গোবর দিয়ে বাড়ি চারদিক জল ছিটিয়ে গোবর জল দিয়ে বাড়ি শুদ্ধ করি তারপর সেই গোবর আমরা ঘুঁটে দিই আর চাষিরা তো সার হিসাবে জমিতে ব্যবহার করে